বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি আমাদের দেশে জিও কোম্পানি চালু করার ফলে ভারতবর্ষ বিশ্বের এক উন্নত শিখরে পৌঁছেছে এই নেটওয়ার্ক মানুষকে অনেক জানতে বুঝতে শিখতে আগ্রহী করে তুলেছে আজ ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে স্মার্টফোন ব্যবহারের সহজলভ্যতা মানুষ বুঝতে পেরেছে যা মানুষ শিখতে পেরেছে এছাড়াও আমাদের শিক্ষাব্যবস্তার দিক থেকে এই নেটওয়ার্ক পরিষেবা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এমনকি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে খবর তথ্য সংগ্রহের জন্য এই নেটওয়ার্ক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বি আরেকজন বিখ্যাত শিল্পপতি রটন টাটা সমকল্যাণমূলক কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি তার টাটা গ্রুপের নেতৃত্বে ভারত থেকে স্নাতক ছাত্রদের সহায়তা প্রদানের জন্য কর্নেল ইউনিভার্সিটির প্রতি আঠাশ মিলিয়ন ডলারের একটি বৃত্তি তহবিল করে দিয়েছেন এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ম মমতা ব্যানার্জী নারীশিক্ষার উন্নতির জন্য এক অন্যতম পদক্ষেপ গ্রহণ করেছেন এখানে প্রত্যেকটি আঠেরো বছর বয়সি নারীদের এবং ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয় যাতে তারা ভবিষ্যতে কোনও অর্থ অভাবের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে মানে উচ্চশিক্ষিতায় শিক্ষিত হতে পারে এবং ভবিষ্যতে যেন আরো উন্নত শিখরে পৌঁছাতে পারে সেজন্য তিনি এই প্রকল্প গ্রহণ করেছিলেন